সাপের কামড়ের হাত থেকে নিজেকে বাঁচতে হলে বিশেষ করে অন্ধকারে বা জঙ্গলাকীর্ণ এলাকায় চোখ কান খোলা রেখে সাবধানে যাওয়া উচিত অন্ধকারে না যাওয়াই শ্রেয় আর পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গেলে পোকামাকড়ের বাসা বা পোকামাকড়ের আশ্রয়স্থল যদি আমরা বুঝতে পারি তাহলে সেখানটাকে বিষ দিয়ে সময় থেকে তাদেরকে মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়াটাই শ্রেয় এছাড়া সাপ বা পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গেলে বাড়ির চারধারে কার্বলিক অ্যাসিড বা ব্লিচিং পাউডার মাঝে মাঝে ছড়ানো উচিত